আমি প্রথমবার যখন গ্রামীণ সম্প্রদায়ের বাইরে ভ্রমণে গিয়েছিলাম তখন আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলাম কারণ আমার ভাষার সাথে বিভিন্ন ভাষার মানুষের কোনও যোগাযোগ ছিল না এমনকি তারা যে ভাষাতে কথা বলছে সে ভাষাটা আমি বুঝতেও পারছিলাম না এবং আমি যে ভাষাতে কথা বলছি তারাও বুঝতে পারছিল না তো সেক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছিল আর আমাদের গ্রামের যে রাস্তা খুব অলি গলি রাস্তা কিন্তু শহরে যখন গিয়েছিলাম সেখানে বড় বড় রাস্তা ছিল এমনকি ই একটা সব রাস্তাই একই রকমের দেখতে ছিল সেক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম না যে এই তো এই গলিটা থেকে বেরোলাম আবার এটাতেই এসেছি তো সেইভাবে অনেক প্রবলেম হচ্ছিল আর ওখানে বিভিন্ন ভাষার মানুষেরা থাকে তো বিভিন্ন ভাষায় কথা বলছিল কেউ ইংরেজিতে বলছিল কেউ হিন্দিতে বলছিলো তো সেক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম না কারণ আমি অনেক ভাষা জানতাম না তো আমি আমার গ্রামের যে ভাষা সেই ভাষাটাই আমি বুঝতে পারতাম তো সেক্ষেত্রে আমার খুবই সমস্যা হচ্ছিল এবনকি আমি যেসব মানুষদেরকে রাস্তাঘাট সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম তারাও কেউ কেউ ঠিক বলছিলো কেউ কেউ ভুল বলেছিলো এমনকি এক একজন তো এতটাই ভুল বলেছিলো যে আমি হচ্ছে আমার যেখানে পৌঁছানোর কথা তার থেকেও অনেক টা আমি এগিয়ে চলে গেছিলাম তো সেখান থেকে আবার আমাকে ঘুরে আসতে হয়েছিল এভাবে আমি খুব খুবই সমস্যা হচ্ছিল যে আমি কীভাবে আমি আমার গন্তব্যে পৌঁছবো আমি তো বুঝতেই পারছিলাম না আর ওখানে মানে রাস্তার এক পাশ থেকে এক পাশে যে যাবো রাস্তা পারাপার করবো সেক্ষেত্রেও সমস্যা হচ্ছিল কারণ আমাদের গ্রামের মধ্যে তো অত গাড়ি ঘোড়া যায় না কিন্তু শহরেতে প্রচুর গাড়ি ঘোড়া যেখানে আমার রাস্তা পারাপার হতেও খুব সমস্যা হচ্ছিল এমনকি মানুষ হচ্ছে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিলো সেক্ষেত্রেও আমাদের তো ছোট গ্রাম তো সেখানে এরমভাবে হয় না তো মানুষ যে যার মতই চলে কিন্তু কেউ কাউকে ধাক্কা দেয় না কিন্তু শহরে এত ব্যস্ততার মধ্যে একজন আরেকজনকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল যেটা আমি প্রথমবার যখন গেছিলাম আমার কাছে খুবই অবাক লেগেছিলো কিন্তু কিছু করার ছিল না আমার কে আমাকে গন্তব্যে পৌঁছোনোর জন্য আমাকে অনেকটা পরিশ্রমও করতে হয়েছিল এবং কি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বারবার তাও আমাকে জানি যে সমস্যা কীভাবে আমি মেটাবো সেটাই ভাবছিলাম কিন্তু আমার আমি ভাবতে পারছিলাম না যে এতটা সমস্যার সম্মুখীন হবো আর যেহেতু আমার সাথে কোনও বড় কেউ ছিল না আমি একা গিয়েছিলাম প্রথমবার তো সেই জন্য মনে হয় আমার প্রবলেমটা আরও বেশি ছিল এমনকি আমার যোগাযোগ করারও খুব কিছু ছিল না যে কারও সাথে যোগাযোগ করবো কাউকে জিজ্ঞাসা করবো কোনোভাবেই উপায় ছিল না তো এভাবে আমার প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে